আমি যদি অন্য দেশে ভ্রমণের সুযোগ পাই তবে সেটি হবে বাংলাদেশ কারণ ছোটোবেলায় আমি বাবা এবং ঠাকুরদার মুখ থেকে শুনেছি তাদের মাতৃভূমি ছিল বাংলাদেশ তারা সেখানে ছোটোবেলায় অনেক মজা করেছে সেটি শুনে আমারও আগ্রহ হয়েছে যে আমি একবার বাংলাদেশটি দেখতে চাই এবং অনেকের মুখেই শুনেছি বাংলাদেশের জনপ্রিয় জায়গা কক্সবাজার সেটি দেখার ইচ্ছে আমার আমি তাই বাংলাদেশে যেতে চাই